আমি কাপড় ধোয়ার জন্য যে যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো হলো ডিটারজেন্ট সাবান শ্যাম্পু এই সবই এবং বিভিন্ন আবহাওয়া পরিস্থিতিতে আমি সেগুলি কীভাবে শুকানো সেটা হলো যখন রৌদ্র হয় বাড়ি মারলেই শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি ভালোভাবে কিন্তু যখন বর্ষা হয় তখন খুব অসুবিধা হয় তাই সেগুলো বাইরে তুলে এনে ঘরের মধ্যে মেলিয়ে দিয়ে ফ্যান তুলিয়ে শোকাতে হয় ফ্যান এভাবেই শোকাই আর আমি যেভাবে নিশ্চিত করি অপচয় করছি না সেটা হলো আমি জামা কাপড় ধোয়ার জন্য যেটুকু জল ব্যবহার করা হয় সেটুকুই জল নেই আর রান্নার জন্য যেটুকু জল ব্যবহার করা হয় সেটুকুই জল ব্যবহার করি থালা তাই যেটুকু জল লাগে সেটুকুই ব্যবহার করি তাই আমি এটাই বলতে চাইছি যে জল যেটুকু জায়গায় অপচয় করা যায় সেটুকুই করি তাই আমি নিশ্চিত তেমন জল অপচয় করি না